হ্যাঁ আমরা ট্রেনে করে গিয়েছিলাম অনেকজন মিলে গিয়েছিলাম তো আমার সব থেকে যে প্রিয় বান্ধবী সেও গিয়েছিলো তো আমরা তো আরো বেশি বেশি করে মজা করেছি আর ট্রেনের ভেতরে খুব আমরা আনন্দ করেছি গান বাজনা হই হুল্লোড় তারপরে ছবি তোলা খুব ভালো লেগেছে যখন আমরা ওখানে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে পৌঁছেছি তখন আমরা এ সবাই মিলে ছবি তুলেছি তারপরে ওখানে খাওয়া দাওয়া করেছি খুব মজা করেছি আমরা আর এতো সুন্দর মজা করেছি যে সেই স্মৃতিটা আজও পর্যন্ত আমরা ভুলতেই পারছি না আর ওখানে আমাদের টিচাররা মানে টিচাররাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে কতো নাচ গান করেছি আমরা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব যেখানে যেখানে উনি থাকতেন পড়াশোনা করতেন তারপরে একটা ঘরের মধ্যে থাকতেন মাটির উনুন ছিলো সেই জায়গাটায় আমরা গেছি ওনার যে চারিদিকে যে একটা মানে ছোঁয়া এখনো লেগে আছে সেটা আমার ভেতরে মুগ্ধ করে দিয়েছে আর যতো ওই জায়গাটাকে দেখছি ততো মনে হচ্ছে যেন বাড়ি আর আসবো না ওখানেই আমরা একটু থেকে যাবো আর একটু থাকলে মনে হয় ভালো হতো আর একটু যেন মানে কী বলবো খুব মানে ভাষায় বোঝাতে পারবো না যে কতোটা আমার ভালো লেগেছে সব থেকে মানে আরেকটা ভা জিনিস ভালো লেগেছে যে আমরা ওই যে মানে টিচাররা গেছে টিচারদের সঙ্গে টিচাররা তখন টিচার নেই পুরো একদম বন্ধুদের সঙ্গে বন্ধুর মতোন আমাদের সঙ্গে ট্রিট করেছে তখন আর কেউ শাসনও করছে না যা ইচ্ছা আমরা করে যাচ্ছি খুব মজা করেছি খুব মজা করেছি